না আমি একদম এখন তো বিশেষ করে একদমই বারণ করবো খবর দেখতে হ্যাঁ কারণ এখন যে সংবাদগুলো দেখানো হচ্ছে এখনকার জেনারেশন তারা কী দেখবে ওরা কী দেখে শিখবেটা কি হ্যাঁ শুধু যুদ্ধ দেখাচ্ছে হ্যাঁ কোথায় কী বাইরের খবর বেশি দেখাচ্ছে তারপরে তো সেলিব্রিটি তো সে তো আর বলার খবর না তাদের ড্রেস ফ্রেস তাদের নিয়েই চর্চা হচ্ছে কিন্তু যে একটা আমাদের দেশের একটা কোথাও কিছু হোক কি ছেলেদের কি শিখতে হবে সেই সব নিয়ে খবর দেখা সেসব তো কোনো মানে কোনো কিছুই দেখানো নেই কোথায় শুধু মার্ডার হচ্ছে কে কাকে নিয়ে কী করছে আর বিদেশের খবর তো সব সমময় আমাদের দেশের খবর কটা দেখতে পায় আমাদের ছেলেমেয়েরা কোনো খবরই ওরা দেখতে পায় না আর খবর দেখে লাভ কী কোনো লাভই নেই হ্যাঁ মা মেয়ে লাভ নেই আমার বলাটাও ঠিক নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা যেটা জানার উৎসাহ থাকি যেমন আমাদের আবহাওয়া দপ্তরের খবরটা এটা একটু জানার দরকার হয় এটা একটু জানা দ তারপরে হ্যাঁ ছেলেমেয়েরা একটু মাঝে মাঝে যেমন পরীক্ষার একটু যেগুলো যারা ধরুন বড়ো ক্লাসে পরীক্ষা দেবে হ্যাঁ সেগুলো তো ওরা অন্তত জানতে তো পারে হ্যাঁ কিন্তু এখন যা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে এখন কে কাকে টেক্কা দেবে এই চ্যালেঞ্জগুলো এমন হয়ে গেছে হ্যাঁ এ এই খবর দেখাচ্ছে সে এর থেকেও কত ভালো খবর দেখাতে পারে চ্যানেলগুলো মানে এক একটা মানে মানুষের মধ্যে যেন রেসা রেশি টিভির চ্যানেলগুলো যেন একটা রেসারেসি হয়ে গেছে কে কতটা বড়ো খবর দেখাতে পারে আর কে আগে দেখাবে এই সব হচ্ছে এখন ব্যাপার